আমি একজন বাইক রাইডার হিসেবে কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হই সেগুলি যেমন খারাপ ট্র্যাফিক খারাপ আবহাওয়া এলোমেলো রাস্তা সরু রাস্তা ল্যান্ডসলাইড বিভিন্ন বন্যপ্রাণীর অ্যাক্সিডেন্টের ভয় এবং এছাড়া বিভিন্ন ধরনের রয়েছে এক্সট্রা পেট্রোল না ক্যারি করা না ড্রাইভিং লাইসেন্স ক্যারি করা বা বাইকের ডকুমেন্টস বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই এবং সেইগুলি সতর্কতা বলতে গেলে বাইরে গেলে কোথাও খারাপ আবহাওয়ার জন্য প্রায় সময় জ্যাকেট ফ্যাকেট এবং হেলমেট বুট বিভিন্ন ধরনের সানগ্লাস সেইগুলো ক্যারি করি এবং যখন বৃষ্টি বাদল হয় তখন রইেনকোট ক্যারি করি এলোমেলো রাস্তার সময় খুব সাবধানে গাড়ি চালাই তারপর বিভিন্ন ধরনের ট্রাফিক যে লাই এগুলো হয় মানে সিগনালগুলো হয় সেগুলো মেনে চলি এবং যখন খুবই রাস্তা খারাপ হয় গাড়ি খুবই আস্তে চালায় এবং যখনই খুব এ সমস্ত খারাপ রাস্তায় যাই বিভিন্ন ধরনের সামগ্রিক যেমন বাইকের বিভিন্ন ধরনের কন্ডিশান দেখে রাখি যেমন বাইক লিক হয়ে যাওয়ার ভয় ভয় থাকে তাই জন্য টার ফার ভালো করে সব দেখে রাখি আগে থাকতে এবং বিভিন্ন বন্যপ্রাণীর ভয় মানে যে সমস্ত এলাকায় বিভিন্ন ধরনের বন্যপাণী রাস্তায় চলে আসতে পারে সেইগুলোর জন্য খুবই আস্তে গাড়ি চালায় এবং সব সমময় ধরুন অন্ধকারের সে সে সমস্ত এলাকায় প্রবণ গেলে আমি সব সমময় লাইট জ্বালিয়ে বিভিন্ন ধরনের সতর্কও মেনে চল